আমি বিভিন্ন ধরনের গান শুনতে পছন্দ করি তবে তাদের মধ্যে যেগুলি আমি সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে দুঃখজনিত গান বা স্যাড সং আমি এই ধরনের গান শুনতে খুব পছন্দ করি আমার প্রিয় গায়ক হচ্ছে অরিজিৎ সিং তার খুব জনপ্রিয় একটা গান হচ্ছে অসতো মা সদগময়া আমাদের স্থানীয় সঙ্গীত সম্পর্কে আমার যে ধারণা আছে সেটা হচ্ছে আমাদের স্থানীয় স্থানীয় বিভিন্ন ধরনের থিয়েটার আছে যেখানে অনেক ধরনের সঙ্গীত পারফর্মেন্স হয়ে থাকে